হ্যালো হ্যাঁ অয়নদা বলছেন তো বলছি হ্যাঁ বলছি কালকে তো আমাদের গাড়িটায় তেল ভরতে হবে আবার এর আগে তো তোমার দাদা গিয়ে ভরে নিয়ে এসছিল তো আজকে বললো যে একবার ফোন করে দাও তো পাম্পে তো কালকে দশ লিটার তেল লাগবে কীরকম কী দাম কীরকম কী দাম হয়েছে বলুন এই যে সেদিনের নিরানব্বই করে নিয়ে এল একশো সাত হয়ে গেলো ওহ সাধারণ মানুষ আর গাড়ি চালিয়ে খেতে পারবে সত্যি এই সরকার এমন করছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের দৈনন্দিন চলার পথটা একবারে বন্ধ করে দিচ্ছে একে তো গাড়ি চালিয়ে বিরাট লাভ হয় তাতে তো খুবই মানে কষ্টে সংসার চলে ড্রাইভারকে দিতে হয় গাড়ির তেল খরচা হয় রাস্তায় খাবার খরচা হয় হ্যাঁ অল্পই থাকে তার উপরে দৈনিক যদি পেট্রোলের দাম বেড়ে যায় তাহলে কীভাবে চলবে সেটাই চিন্তা কিছু কম তো করা যাবে না কেন পেট্রোলের দাম তো এটা তো নির্দিষ্ট হুম ঠিক আছে কিছু করার তো নেই আর কী করবেন তাহলে কালকে আমাদের গাড়িটায় দশ লিটার তেল দিয়ে দেবেন কালকে মোটামুটি ওই দশটা সাড়ে দশটার দিকে নিয়ে যেতে বলব তো আপনিই থাকবেন তো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ওকে বলে দিয়ে যাবেন যেমন কিছু অসুবিধা না হয় আর পয়সা দিয়ে পাঠাব বোধহয় সবটা পাঠাতে পারব না কিছুটা বাকি থাকবে ওটা আমি দিন দুয়েকের মধ্যেই দিয়ে দেবো ঠিক আছে সেই জন্যই তো আমি আপনাকে ফোন করলাম সুবিধাটা পাই বলে ঠিক আছে রাখি তাহলে